এটা কি রুচিতম রেস্তোরাঁ বলছিলাম আমি বাড়ি থেকে বলছিলাম যে আমি আপনাদেরকে কিছু খাবার অর্ডার দিয়েছি সেই খাবারগুলো তো আপনারা পাঠাবেন কিন্তু আমার না অনেকক্ষন যেন খাবারগুলি গরম থাকে সেরকমটা দরকার তাই জন্য বলছি যে আপনারা যে ওই খাবারগুলো পাঠাবেন যে পাত্রে এমনই পাত্রে দেবেন যেন অনেক্ষন খাবারগুলি গরম থাকে নাহলে কিন্তু খুব অসুবিধা হবে ঠিক আছে হ্যাঁ